যুব সমাজে বেকারত্ব একটি গুরুতর সমস্যা যা অর্থনৈতিক এবং সামাজিক ছিল তার প্রভাব পড়ছে ফেলছে এই সমস্যার সমাধান করার জন্য এবং আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন কৌশলগত শিক্ষার উন্নয়ন বর্তমান সময়ে চাহিদা অনুযায়ী শিক্ষার ধর্ম কর্ম কর্মক্ষমতার উপর ভিত্তি শিক্ষার্থীদের করা দরকার কারিগরিও কারিগরিও শিক্ষার ওপর দেওয়া উচিত জোর দেওয়া উচিত সরকারকে স্টার্ট আপ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য সহজ লভ্যঋণ এবং হ্যাঁ কর সুবিধা প্রদান করতে হবে অনলাইন মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে কাজের সুযোগ তৈরি করতে হবে এ ই কমার্স এবং অনলাইন ব্য ব্যবস্থা জন্য সরকারি সুবিধা ও সহযোগিতা প্রদান করা উচিত সরকারের উচিত